আমি আমাজন থেকে যে শাড়িটা বুক করেছি সেটা কিন্তু সত্যি খুব ভালো কারণ কেন বলছি কারণ শা শাড়িটার ছবি যা দেখেছিলাম তার তুলনায় ভালো বলতে পারি যে শাড়ির রঙটা যেমন ভালো শাড়ির কাপড়টাও তেমন ভালো আবার পরেও কিন্তু খুব স্বস্তি পাচ্ছি তাই শাড়িটাকে আমার খুব ভালো লাগলো বলেই আমি বলছি ভালো